আমি বিভিন্ন ঋতুর উপর ভিত্তি করেই উদ্ভিদ লাগাই ধরুন শীতকালীন কিছু আমি ফসল লাগাই শীতকালীন ফসল হচ্ছে আলু টাটকা ক্ষেত খামারের শাকসবজি ওই ফুলকপি বাঁধাকপি ওলকপি মুলোরশাক পালংশাক এগুলো একমাত্র শীতকালীন ফসলই হয় ওগুলো খুব আমার নিজের হাতে তৈরি হয় ওই গুলো আবার গ্রীষ্মকালীন ধরুন ধান ধানটা গ্রীষ্মতেই খুব ভালো হয় তাছাড়া হয় না গ্রীষ্মকালে বর্ষাকালে বর্ষাকালে সবচেয়ে ভালো ধান হয় কিন্তু এখন মানুষ গীষ্মকালেও ধান লাগায় ওই শীতকাল থেকে ধানটা লাগাতে শুরু করা হয় ওই ঠিক বৈশাখ মাসের প্রথমে ধান কাটা হয় আবার শ্রাবণ মাসে আষাঢ়ের শেষ বা শ্রাবণ মাসের প্রথমেই শুরুতেই আবার ধান লাগানো হয় ওই ফসলটা হয় আবার ধরুন বসন্তকালে তিল লাগানো হয় এইগুলো উদ্ভিদের জন্য সতর্ক খুব যে শীতকালীন ফসলটা কিন্তু আমরা বাড়িতে ও টাটকা শাক সবজিগুলো খেতে পারি একটু কম ওষুধ সার প্রয়োগ করে ওগুলোও আমরা নিজের হাতে তৈরি করে ওগুলো খেতে পারি শীতকালীন এই উপরগুলো উদ্ভিদগুলো হয় এই গাছ গাছাগুলো আলুটা হচ্ছে শুধুমাত্র শীতকালের ফসল আলু তো চাইই আলু ছাড়া একদিনও মানুষের চলে না আলুটা হচ্ছে শীতকালীন ফসল আরও অন্য কোনো কালে হবে না আলু ধান যদিও দুবার হয় তিল তিলও হবে না কখনো গম বলুন জোয়ার বলুন এগুলো সব যে যার একটা আবহাওয়ার পরিবর্তনে হয় এগুলো আবহাওয়া ছাড়া কখনো হবে না